কি দাম বলছে দাম পাঁচশো আছে তিনশো আছে

বাচ্ছা যেতো আছে বাচ্চারা বাচ্চার বুটও আছে স্যান্ডেলও আছে সে আমার দাম বলতে বুটের দাম বাচ্চাদের আছে তিনশো স্যান্ডেল আছে দুশো চল্লিশ

হ্যাঁ লেডিস জুতো আছে দোকান দোকান ওই সাড়ে তিনটে চারটে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটা বইকাল স কি বলছেন হ্যাঁ একদিন বন্ধ থাকে হপ্তায় সকালে আটটার পর থেকে